কলকাতা শহরে আমি থাকি বেশ কিছু দিন আগে আমি একটি পাখি দেখতে পাই পাখিটি অনেকটা বড় পাখিটির শারীরিক বর্ণনা হল পাখিটির গায়ের রং কালো ও খয়েরি এবং পাখিটির চোখ লালচে এবং পাখিটির ডাক অন্যান্য পাখিদের থেকে অনেকটাই অদ্ভূত এবং আমি এই পাখিটি দেখে স্বাভাবিকভাবে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি এরকম পাখি আমি কখনো দেখিনি আমি যখন এই পাখিটির সম্বন্ধে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম তখন আমার মা বলল যে এরকম পাখি সেও কখনো দেখেনি সেই প্রশ্নটা আমি যখন আমি বাবাকে করলাম আমার বাবা তখন আমায় বলল এই পাখিটির নাম হল ছাতারে পাখি এই পাখিটিকে গ্রাম বাংলায় দেখা যায় এবং গ্রাম বাংলায় যখন ধান চাষ হয় সেই পাকা ধান এই পাখিটি খায় এই পাখিটিকে কলকাতা শহরে খুব কমই দেখা যায় কিন্তু বেশিরভাগ সময় গ্রাম বাংলায় দেখা যায় আমার দেখা সব থেকে বিরল পাখি হল ছাতারে পাখি